হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন

আচ্ছা ওটাকে না তাহলে রিপেয়ারিং করতে হবে মানে ওটাকে সারতে দিতে হবে এবার দেখুন আমাকে তো ওটা দেখতে হবে যে ওটা কী প্রবলেম হচ্ছে কী কী ক্ষতি হয়েছে সেই অনুযায়ী ওটা আপনাকে আমি বলতে পারবো যে কতো খরচা পড়বে আমাকে ওটা আগে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আশা করছি ঠিক হবে জলে পড়লে দেখুন ওটা তো ভিজে গেছে এবার পার্টসগুলো আমাকে দেখতে হবে যে কী অবস্থায় আছে ঠিক হয়ে যাবে কিন্তু আপনি কবে সারাতে দেবেন বলুন আজকেরের মধ্যে আসলে খুব ভালো হয় খরচা হ্যাঁ কী হ্যাঁ হ্যাঁ এবার দেখুন হয়তো আমি আপনাকে বললাম যে ওটা পাঁচশো টাকা পড়বে কিন্তু আমি খুলে দেখছি ওটা আরও অনেক কিছু খারাপ হয়ে গেছে বা পাঁচশো টাকা নাও লাগতে পারে তো সেটা তখন আপনি ভাববেন যে আবার এতো কেন বলছে তো ওটা আমাকে দেখতে হবে আগে আপনি ধরে রাখুন ওটা হাজার টাকা পড়বে কিছু করার নেই যেহেতু ভিজে গেছে তো হুম হুম হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ ওটা হবে না কারণ ওটা ভিজে গেছে তাই জন্যে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসুন হুম